আমি হিন্দু ধর্ম মেনে চলি এবং হিন্দু ধর্ম আমাকে যোগা ধ্যান এবং হচ্ছে উপোস করা করতে বলে এবং আমি সেগুলো করি যাতে আমার মন এবং আমার হচ্ছে কনসেন্ট্রেশন এক সতেজ থাকে এবং আমি নিজস্ব ভঙ্গিতে এবং প্রাণ খুলে কাজ করতে পারি নিজের জীবন এবং সামাজিক লাইফকে বজায় রেখে আমি আমার ধর্মকে পালন করে যাই